হ্যাঁ আপনি কি স্টেশেনারি ডিলার বলছেন বলছি আপনি কি আপনার কাছে কি ইয়াররিং লিপস্টিক কাজল এগুলো কি আছে আমার বোন আমার বন্ধুর বার্থডে আছে তার আমার একটা হেয়ার ব্যান্ড লাগবে রেড কালারের একটা লিপস্টিক লাগবে একটা কাজল লাগবে একটা আই লাইনার লাগবে একটা কানের লাগবে আমি একটা ব্ল্যাক কালারের শাড়ি পরবো একটা হেয়ার ব্যান্ড লাগবে হেয়ার ব্যান্ড আছে তো হেয়ার ব্যান্ড লাগবে কানের লাগবে লিপস্টিক লাগবে আই লাইনার লাগবে একটা রেড কালারের লিপস্টিক লাগবে আমার আপনি তাও কতো দাম নেবেন এই লিপস্টিকটা ও একটু দাম কমানো যাবে না ও আচ্ছা তাহলে আপনি এগুলো কবের মো কতো তারিখের মধ্যে পাবো ওকে ঠিক আছে রাখলাম থ্যাঙ্ক ইউ